আঁকা তো শুরু করেছিলাম আমার মনে আছে বেশ ছোটো তখন আমি বছর সাতেক বয়স হবে এবং শুরুটা হয়েছিল আমার গুরু বা আমার প্রিয় শিল্পী অর্থাৎ পিতৃদেবের হাত ধরেই সেই থেকে শুরু এবং এখনও চলছে এবং আমার একটা দিনও যায় না যে আমি একটা অন্ততপক্ষে সাদায় কালোয় পেন্সিলের স্কেচ না করে থাকি